হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনি কি স্নিগ্ধার মা বলছেন আমি স্নিগদার মানে গানের টিচার বলছিলাম ও আপনি ভালো আছেন আমরা ভালোই আছি হ্যাঁ আমি একটা কারণে মানে ফোন করেছিলাম যদি কিছু না মনে করেন তাহলে আমি কি বলবো বলছি ওতো গানের ক্লাসে আসে ঠিকই কিন্তু মানে ঠিক মনোযোগ দিয়ে গান করছে না ঠিক আছে নিজে মানে গানের দিকে মনোযোগ তো দিচ্ছেই না কিন্তু অন্য স্টুডেন্টরা যারা গান মানে করছে শিখছে যারা তাদের ওপর ডিসটার্ব করছে হ্যাঁ তো সেই কারণেই মানে আপনাকে জানানো ওই জন্যে জানাচ্ছি ও কি বাড়িতে গিয়ে কিছু মানে বলেছে এই ব্যাপারে হ্যাঁ আমি কিন্তু ওকে ওর্য়ানিং দিয়েছি যে স্নিগ্ধা আমি প্রথমে ওকে ওর্য়ানিং দিয়েছি যে স্নিগ্ধা দেখো তুমি কিন্তু ক্লাসে আসছো নিজের যে টুকুনি করছো করো ঠিকই কিন্তু অন্যদের ডিসটার্ব কোরো না ঠিক আছে তো এবারে প্রথমে আমি ওকে ওর্য়ানিং দিয়েছি কিছু বলি নি তো ওকে ওর্য়ানিং দেওয়ার পরে আমি বলেছি তুমি যদি না শোনো তাহলে কিন্তু আমি তোমার পেরেন্সদের জানাবো বাড়িতে ফোন করে আর কি বলবো ওই জন্যে মানে আপনাকে জানালাম যে আপনি একটু দেখুন ওকে বলুন বুঝিয়ে বলুন ওতো যথেষ্ট বড়ো হয়েছে বুঝিয়ে বললে নিশ্চই বুঝবে ব্যাপারটা কেন ও এরকম করছে আমি বুঝতে পারছি না যদি ও এই দিকে ইন্টারেস্ট না থাকে সেটাও আপনি ওকে পার্সোনালি জিজ্ঞাসা করুন যে ওর গান করতে ভালো লাগছে লাগছে না কোনটা ও কী চাইছে আসলে হ্যাঁ হ্যাঁ তাহলে রাখুন কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখবেন তবে একটু